হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন বলুন হ্যাঁ ভালো দুধই ছিল যেরকম দিই আপনাকে প্রত্যেকদিন যেমন দুধ দিই সেই ভালো দুধই ছিল তাই বুঝি হ্যাঁ বলুন বলুন না না না ম্যাডাম ম্যাডাম আপনি কিন্তু ভুল বুঝছেন আমি কিন্তু আপনাকে যেমন দুধ দিই ঠিক প্রত্যেক দিনকের মতই আমি আজকে ঠিক সেমনই দুধ দিয়েছি ঠিক আছে দেখুন আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে ঠিক আছে আপনি তো বুঝতেই পারছেন ম্যাডাম ঘোষেদের বাড়ি ব্যাপার এরপর আমরা ধরুন জল দিই একটু আধটু ঠিক আছে কিন্তু আমরা কিন্তু দুধের মধ্যে কোনরকম পয়জন বা অন্য কিছু আমরা কিন্তু মেশাই না ঠিক আছে এবার আপনি তো আপনি তো সবই তো জানেন আমার এতদিনকার দুধ ব্যবসা বা আপনি আমার থেকে এতদিন ধরে কিনছেন হ্যাঁ আমি তো ভালো করে তো জানেন সবই তো বোঝেন আমাকে তো চেনেন তাই না হ্যাঁ সেটাই সেটাই ম্যাডাম সেটাই সেটাই তো ম্যাডাম দেখুন আপনার আমার মন বলছে আপনার কোথাও ভুল হচ্ছে দেখুন ঠিক আছে আমার মনে হচ্ছে আপনার অন্য কোথাও থেকে ফুড পয়জন হতে পারে ঠিক আছে আমার দুধ থেকে বরং দেখুন ম্যাডাম আমার দুধ থেকে এরকম মানে এরকম কমপ্লেন শুধু আপনিই জাস্ট করলেন ঠিক আছে আমি তো ধরুন একজনাকে দুধ দিই না মানে এরকম আপনি অনেকজনকে দুধ দিই ধরুন ঠিক আছে তারা কিন্তু এখনও পর্যন্ত কোনরকম কমপ্লেন করেনি আর যদি যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আপনি নিজে গিয়ে একবার দেখবো ঠিক আছে তবে আপনি বিশ্বাস করুন ম্যাডাম তবে আপনি বিশ্বাস করুন ম্যাডাম আমি এতদিন আপনাকে দুধ দিচ্ছি আমি কোন সময় খারাপ দুধ দিতে পারিনা ঠিক আছে আমি তো ধরুন আজকে নতুন দুধ তো আপনাকে দিচ্ছি না হ্যাঁ সেটাও তো বটে না না ম্যাডাম এরকম তো কিছু হয়নি আমরা তো দুধ তো ফ্রেশ দুধ তাই না আমি তো ধরুন আজকে সকালেই গাই দুইয়ে আমি তো দুধ দিতে দুধ দিতে বেড়িয়ে পড়ি হুম এরকম তো কিছু অসুবিধা হতে পারেনা ম্যাডাম দেখুন আপনার কোথাও মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে না না ম্যাডাম তাহলে ভুল হয়ে গেছে ম্যাডাম হ্যাঁ কিছু মনে করবেন না ম্যাডাম ম্যাডাম আপনি ঠিক আছে আমি কালকে যাই ম্যাডাম তো কালকে গিয়ে দেখা হবে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ